সাঁতার আমাকে সবরকমের জন্য সাহায্য করে আমার শ্বাসকষ্ট ছিল অনেক রকমের রোগ ছিল তা ডাক্তারবাবুকে দেখাতে সে বললো আপনাকে সাঁতার করলে এইসব রোগগুলি ভালো হয়ে যাবে সাঁতার এক ধরনের ব্যায়াম আমার একটু পায়েরও সমস্যা ছিল তখন ডাক্তারবাবু বলছে যে আপনাকে পুকুরে সাঁতার কাটতে হবে সাঁতার কাটলে দেখবেন আপনার পায়ের ব্যথাটা ভালো হয়ে যাবে আপনার শরীরটাও ভালো থাকবে সাঁতার এক ধরনের ব্যায়াম সাঁতার করলে যেকোনো মানুষের শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো থাকে তা আমি ডাক্তারবাবুর কথা শুনে সত্যি পুকুরে সাঁতার কাটছিলাম কাটাও শিখে গেলাম শেখার পরে দেখছি না সত্যি ডাক্তারবাবুর কথাটাই সত্যি যে আমার পায়ের ব্যথাটা ভালো হয়ে গেছে এখন আমার ছেলেমেয়েকেও আমি সাঁতার শেখানোর জন্য সাহায্য করি